হ্যালো হ্যাঁ বলুন ভালো বলতে দেখুন চাওমিন তারপরে মিক্স ভেজ

ডিম টোস্ট ও বিরিয়ানি হ্যাঁ চিকেন চিকেন মাটন দুটোই হবে চিকেনের দাম পড়বে আপনার এক প্লেটে একশো কুড়ি আর মাটনের একশো আশি তাহলে যেমন নিবেন ওটা পড়বে একশো সত্তর টাকা হ্যাঁ এক একটা লেগপিস থাকবে একটা ডিম থাকবে একটা আলু থাকবে বিরিয়ানির সাথে বিরিয়ানির সাথে হ্যাঁ বিরিয়ানির সাথে স্যালাড থাকবে সস থাকবে রায়তা থাকবে না না রায়তা রায়তা ওর সাথে স্যালাড সো সব রায়তা ওর সাথেই ওটাও একশো কুড়ি টাকা মাটনটা সেম চিকেন পকোড়া পনেরো টাকা করে

ভেজিটেবল আপনার পড়বে আট টাকা করে পিস

কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট আছে থাম্বস আপ হবে কোকাকোলাও হবে কী দু প্লেটের বিরিয়ানি কি চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দু প্লেট আর কী আচ্ছা তো স্পা স্প্রাইট দেবো আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবে